আমি একটি নতুন ছবি আঁকার আগে প্রথমে সেই ছবিটার পুরো ব্যাপারটা বিষয়টাকে নিয়ে ভাবি ভাবনা চিন্তা করে সেটাকে আগে কাল্পনিক নিজের মাথার মধ্যে এঁকে নিই তারপরে আমি আমার যা যা সামগ্রী দরকার সে ছবিগুলো ছবিটা আঁকার জন্য যেমন আমার রং ব্রাশ তুলি পেন কাগজ কলম যা যা দরকার সেইগুলোকে আগে যথাসম্ভব তৈরি করে সেইগুলোকে আগে রেডি করে তারপরে আমি সেই মাথায় কাল্পনিক আঁকা ছবিটাকে নিয়ে ভাবনা চিন্তা করে একটা স্টেপে এগোই এরপরে প্রথমে আমার যদি কোনওরকম অসুবিধে হয় সেই ছবিটা আঁকতে আমি প্রথমে একটা ছোট পেন্সিল নিয়ে বা একটা সাধারণ পেন্সিল নিয়ে সেই ছবিটার আউটলাইনটা পথমে কমপ্লিট করি কমপ্লিট করার পরে আমি ধীরে ধীরে সেটার আউট আউটলাইনটা পুরো কাগজের মধ্যে সেই খাতার মধ্যে এঁকে তুলি এঁকে তোলার পরে আমার যদি মনে হয় যে কিছু কম লাগছে তখন আমি অনলাইনের কিছু সাহায্য নিই যেমন আজকাল অনলাইনে অনেকেই কিছু উৎস ছাড়ে যেমন সঠিক কোনটা বেঠিক কোনটা সেই সব ব্যাপার নিয়ে একটা অনলাইন ক্লাস ছবি সবাই করে অনেকেই করে আজকাল যেমন সেগুলোতে কিছু সাহায্য পাওয়া যায় আমাদের আর সেগুলো থেকে আমি কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করি আর তা বাদ দিয়েও অফলাইনে আমার যিনি স্যার আছেন সেই স্যারের কাছ থেকে আমি কিছু সাহায্য নিই যদি আমার কিছু প্র প্রবলেম হয় বুঝতে তাহলে আমি সেগুলো সেই স্যারের কাছ থেকে উৎসটা বুঝে নেওয়ার চেষ্টা করি আর যত সম্ভব সেই ছবিটাকে সঠিক একটা রূপ ধারণের একটা ইয়ে করি রূপ ধারণ দেওয়ার একটা চেষ্টা করি যাতে সেই ছবিটা সব থেকে বেশি ফুটে ওঠে যেটা আমি করতে চাইছি সেই পার্পাস নিয়ে যেমন একটা উদাহরণ আমি একটা আউট আউটডোর পেন্টিং করছি কথাও একটা বসে কোনও একটা গ্রামীণ অঞ্চলে বসে সেখানে আমি দেখছি একটা আমার চোখ আমার পয়েন্ট অব ভিউতে আমার সামনে দেখছি একটা কুঁড়ে বাড়ি সে কুুড়ে বাড়ির আশেপাশে একটা গাই একটা বাছুরকে দুধ খাওয়াচ্ছে আর ঠিক তার পাশে একটা ছোটো ক্ষেত আছে যেখানে ধানের ক্ষেত সেখান থেকে কিছু লোকজন কিছু মহিলা মাথায় করে ধান কেটে নিয়ে যাচ্ছে তাদের বাড়ির রাস্তায় তার ঠিক একটু পাশে একটা ছোট্ট নদী আছে তার ঠিক নদীর পেছনে দেখছি অল্প ছোটো ছোটো ঢিপি আছে পাহাড়ের মত সেইগুলোকে চোখের সামনে ভাসিয়ে আমি একটা ছোট্ট দৃশ্য তুলে নিয়ে এসে আমি ছবিটাকে খাতার মধ্যে তুলে ধরেছি তার জন্য আমার দরকার কিছু সঠিক পরিমাণে কালার কিছু রং কিছু ব্রাশ দরকার যেগুলো আমি যতটা পারব চেষ্টা করে আমার চোখের মধ্যে যেমন আসবে আকাশের কালার সেই কুঁড়ে বাড়ির রং সেই মাটির রং সেই বাছুর গায়ের রং সেই লোকজন যারা ক্ষেতিবাড়ি করে বাড়ি ফিরছেন চাষ চাষ করে ফল ফসল নিয়ে তাদের কিছু যেগুলো কালার তাদের বস্ত্র সস্ত্র সেগুলো একটা ছবিতে আমার খাতার ছবিতে তুলে ধরার জন্য যেগুলো দরকার সেইসব রংগুলো আমার খুব প্রয়োজন যেগুলো আমার সাথে রাখা দরকার আর যেগুলো রেখেই আমি কাজটা শুরু করেছি আর আমি যত সম্ভব আমার ছবিটা তৈরি করার পেছনে কিছু প্রক্রিয়া যেমন আমি আমার খাতাটা যত বড়ো থাকবে আমার পাতার সাইজ যত বড়ো থাকবে সেই হিসাবে আমি আমার চোখের মধ্যে একটা আন্দাজ ধরে নেব যেমন যতটা পারব আমি খাতার মধ্যে সেই ছবিটাকে ভরে নিতে তুলে ধরতে পারব সেটুকুর জন্য আমার যতটা দৃশ্য দরকার সেই দৃশ্যটাকে আমি ক্যাপচার করব আর আরেকটা প্রক্রিয়া হচ্ছে যতটা সম্ভব আমি সূর্যের আলো থাকতে থাকতে যেহেতু আমি আউটডোর করছি বাইরে বসে আমার কাছে কোনও লাইট নেই আমার কাছে কোনও আলাদা ছবি আঁকার কোন উৎস নেই আলোর তার জন্য আমি সূর্যের আলোতে যতটা পারব সেই ছবিটা কমপ্লিট করার চেষ্টা করব যাতে সূর্যোদয় সূর্যাস্তর আগে আমি সেই ছবিটা কমপ্লিট করে তুলে নিতে পারি আর এটাও দেখব যাতে আমার সেদিনই কারণ একটা ছবি আউটডোরে বসে করতে গেলে একটা বাছুর যখন সেই গাইয়ের দুধ পাণ করছে সে কিছু সময়ের জন্যেই করবে সে এমন নয় যে অনেকক্ষণ ধরে পাণ করবে তো সেই সময়টুকুর মধ্যে আমাকে ছবিটা তুলে নিতে হবে যাতে সেই বাছুরটা গাই থেকে দূরে না চলে যায় আর মহিলারা যখন বা পুরুষরা আছে যারা ক্ষেতিবাড়ি করছেন তারা যখন ক্ষেত থেকে সেই চাষবাস করে বাড়ির দিকে তাদের ফসল ফলন নিয়ে যাবেন সেইটুকুটা সময়টা সেই সময়টুকুটার মধ্যে আমাকে তাদের ফটো ছবিটা আমাকে তুলে ধরতে হবে আমার খাতার মধ্যে তারা যাতে চলে বাড়ি না তারা নিয়ে যেতে যেতে বাড়ি না চলে যায় তার মধ্যে আমার ফটো কমপ্লিট হবে না